বিদ্যুতের বিপদ এই সম্পর্কে দুরকমভাবে বিষয়টা ব্যাখ্যা করা যেতে পারে এক বাড়ির মধ্যে বিদ্যুতের বিপদ দুই বাড়ির বাইরে কারেন্ট পোস্ট তার এই যাবতীয় এসব দিয়ে বিপদ বাড়ির বাইরের বিপদের কথা প্রথম শুরু করি বিশেষ করে ঝড় বা বৃষ্টির সময় বিদ্যুৎ পরিষেবা বন্ধই থাকে কিন্তু কখনো যদি এমন হয় হঠাৎ করে ঝড় চলে এলো বিদ্যুতের তার ছিঁড়ে পড়লো ছিঁড়ে তাতে বিদ্যুৎ থেকে গেল এবং সেখান থেকে পথচারী যেতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা ঘটলো এরকম একটা বিষয় থাকে খুব সচেতনভাবে এটা সবার ভিতরেই রাখা উচিত যে ঝড় বা বৃষ্টির সময় বিশেষ করে ঝড়ের সময় কোনো মতেই বিদ্যুতের তার যেখান থেকে যাচ্ছে তার নিজ দিয়ে যাওয়া যাবে না বিদ্যুতের কানেকশান আছে কি নেই এই বিষয়টা তো আর আগের থেকে বোঝা যাচ্ছে না যে আছে কি নেই সচেতনভাবে যেটা সেটা হল গাছের যে কোনো একটা নির্দিষ্ট আশ্রায়স্থলে থাকা এবং ঝড় বৃষ্টিপাত কমে গেলে সেখান থেকে বেরোনো এটাই হলো প্রথম সব থেকে নিরাপদভাবে থাকার পন্থা দ্বিতীয় একটা বিষয় মাঝে মাঝেই দেখা যায় সেটা হলো যারা বিদ্যুৎ চুরি করে হুকিং টুকিং এরকম বিষয় যেগুলো বিদ্যুৎ চুরি করার সময়ে সহায়িকভাবেই সেখান থেকে অসুরক্ষিতভাবে এই বিদ্যুৎটা নেওয়া হয় এবং তার ফলে সেখান থেকে অ্যাক্সিডেন্টের একটা ঘটনা ঘটে এখন নতুন করে যেগুলো হচ্ছে সেটা হলো এই পুরো তারগুলোকে আবার প্লাস্টিকের কভারে মুড়ে দেওয়া হচ্ছে ফলে বিপদের সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে এখন এবার আসি বাড়ির ভিতরে বাড়ির ভিতরে বিদ্যুতের থেকে বিপদ যে জায়গাটা সেই বিপদের জায়গাটা কীভাবে কীভাবে হতে পারে কারেন্টে মিটারের সঙ্গে আরথিংয়ের যে তার সেই তার অনেকের বাড়িতেই থাকে না সেটা একটা বড়ো সড়ো বিপদের কারণ হতে পারে ফিউস ঠিকঠাক ফিউজ ব্যবহার করা সুইচ বোর্ড ভালো কোয়ালিটি সুইচ ব্যবহার করা অধিকাংশ ক্ষেত্রে আমাদের যেটা হয় ভালো কোয়ালিটি সুইচ বা এই বিষয়গুলো ভালোভাবে ব্যবহার করা হয় না ফলে এই সুইচে হাত দিয়ে বিদ্যুৎপিষ্ট হওয়ার সম্ভাবনা অনেক সময় থেকে যায় ইলেকট্রনিক যে জিনিস যেগুলো সেই ইলেকট্রনিক জিনিসগুলো অনেক সময় বাজে কোয়ালিটি থাকার কারণে সেগুলো বডি হয়ে যায় যেমন এই প্রসঙ্গে বলা যায় আগেকার কিছু টেবিল ফ্যান লোহার টেবিল ফ্যান সেগুলি সঠিকভাবে বিদ্যুৎ কিছু বছর পরেই সেগুলো বিদ্যুৎ তার গায়ে বডি হয়ে যায় এবং সেগুলো থেকে বিপদের একটা বড়ো সড়ো সম্ভাবনা থাকে যে সমস্ত জায়গায় আমরা বিদ্যুতের তারগুলো নিয়ে যাই সেখানে বিদ্যুতের তারগুলো অনেক সময় দুটো তারের জোড়ার মুখে ঠিকঠাকভাবে ব্লাগ টেপ দিয়ে বা ঢেকে রাখা হয় না সেখান থেকেও হাত দিয়ে অনেক সময় বিদ্যুতের থেকে বিদ্যুৎপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং বিদ্যুৎ কাজ করার সময় অনেক সময় মেন না ফেলা মেন না ফেলে কাজ করা এ বিষয়টা থাকে জল হাত দিয়ে সুইসবো সুইচে হাত দেয়া বা বিদ্যুতের বিভিন্ন যন্ত্রপাতিতে হাত দেয়া এই বিষয়টা থাকে বস্ত্রপাতের সময় এই সময় পুরো বিদ্যুতের লাইনে বিভিন্ন রকমের যে ইলেকট্রনিক দ্রব্য যেগুলো থাকে সেই দ্রব্যগুলো অনেক সময় সেগুলো ওইভাবে চালিয়ে যাওয়ার বজ্রপাত যে সময় হচ্ছে সেই সময় ইলেকট্রনিক যেগুলো থাকে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক সময় আমরা কী করি সেগুলো চালিয়ে রাখি ফলে ওখান থেকেও বিপদের সম্ভবানা থাকে সব থেকে ভালো যেটা পন্থা বা উপায় সেটা হলো বিদ্যুতের সঠিক মানের তার ব্যবহার করা সুইচ সুইচ বোর্ড ইলেকট্রনিক বিভিন্ন দ্রব্য সেগুলো গুণগত দিক দিয়ে খুব উন্নত মানের ব্যবহার করা এই দিকে কৃপনাতা একেবারেই না করা

সচেতন থাকা বিদ্যুতের ব্যবহার এবং বিদ্যুতের ব্যবহারের সম্পর্কে সচেতন থাকা এবং এই বিষয়টা মাথার ভিতর ভালোভাবে ঢুকিয়ে না যেটা একটা লাইভ থ্রেটনিং বা মৃত্যুর কারণ হতে পারে সেই ভয়টা সঙ্গে নিয়ে বিপদ যেভাবে আড়ানো যায় সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখা তাহলেই আমরা বিদ্যুতের থেকে বিপদ আমরা আড়াতে পারবো